আমাদের এলাকায় পরিবর্তন পদ্ধতির পরিবহন পদ্ধতিতে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো বেশ ভালো কিন্তু আমাদের এখানে একটি রুট রয়েছে যেটা মালদা টু মানিকচক টু শামসি রুট সেখানে একটি রেল লাইন রয়েছে এবং রেল লাইনের জন্য অনেক সময় ধরে সেখানে যেহেতু কোনো ফ্লাইওভার নেই তাই রেল আস ট্রেন আসলে অনেক সময় ধরে দুই দুই দিকে জ্যাম্প হয়ে যায় তাই সেখানে একটি ফ্লাইওভার হলে খুব ভালো এবং সমস্যাহীন একটি জায়গা তৈরি হবে